আমার কাছে যে মোবাইল রয়েছে সেটি নিয়ে আমার ভাই সারাক্ষণ ভিডিও গেম খেলে ফলে তার চোখ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে